আমি একজন ভারতীয় আমি একজন ভারতবাসী আমি পশ্চিমবঙ্গের অধিবাসী এখানে বলা হয়েছে বছরের পর বছর ধরে ভারতীয় বিনোদন শিল্প সম্পর্কে কিছু বলার জন্য ভারতীয় বিনোদন শিল্পের মধ্যে পড়ে কিছু কিছু সিনেমামূলক এবং হস্তশিল্পের কারুকার্য ইত্যাদি দ্বারা মানুষ এখন বিকশিত হচ্ছে ভারতীয় বিনোদন শিল্প জগতে হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র আমরা নিজের হাতে কারুকার্যের দ্বারা তৈরি করে আমরা নিজস্ব হাতে একটা নিজস্ব আকার ধারণা দিই এবং সেটা আমাদের করতে পেরে আমরা নিজে খুব আনন্দ পাই এবং দেশের সিনেমা জগতেও কিছু কিছু বিনোদনমূলক সিনেমামূলক দেখে আমরা উপলব্ধি হই যেমন বিনোদন শিল্পের মধ্যে সিনেমাগুলো হল মৌচাক এমএলএ ফাটাকেষ্ট ইত্যাদি